আমি রুবি দাশগুপ্ত বলছি আমি আপনার রেস্টুরেন্টে একটু আগেই একটি অর্ডার করেছি অনলাইন থেকে সেই অর্ডারের কিছু সঠিক নির্দেশের জন্য আমি এই ফোনটা করছি আপনাকে আপনি আমার মিষ্টিতে চিনি কম দিতে বলবেন আর আমার যে প্রথমে স্টাটারটা আছে সেটা একদম নুন ছাড়া হবে এই জিনিসগুলো একটু মাথায় রাখবেন আর বাকি যে খাবারগুলো আছে মশলা তাতে একদম কম হয় আর তেলও যাতে একদম কম হয় মানে একদম লাইট খাবার আমি চাইছি কারণ আমার ঘরে বয়স্ক বাবা মা আছে তারা এটা খাবেন তো আমি বেশি রিচ চাইছি না